পূর্ব বর্ধমান জেলার কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা আকর্ষণীয় পর্যটনকেন্দ্র সেগুলো এক নম্বর হচ্ছে গিয়ে একশো আট শিব মন্দির আছে তারপর সর্বমঙ্গলা মন্দির আছে তারপর লর্ড কার্জন গেট তারপর তারাবাগ ডিয়ার পার্ক সাইন্স সিটি ইত্যাদি ইত্যাদি